আমাদের মাতৃভাষা হল বাংলা ভাষা এই ভাষার বিকাশের ইতিহাস তেরোশো বছরের পুরোনো যা ব্রিটিশেরা আসার আগে থেকেই এ বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ প্রাণ ত্যাগ করেছিলেন তাই এই ভাষা লুপ্ত হতে দেওয়া আমাদের কর্তব্য নয় আমরা আজকালকার দিনে দেখছি প্রায় অনেক মানুষই তাদের ছেলেমেয়েদের ইংরাজি মাধ্যমের বিদ্যালয়ে ভর্তি করছেন যাতে তারা ইংরাজি ভাষায় পরিপক্ব হয়ে উঠতে পারে কিন্তু সকলেই বুঝতে পারছে না যে বাংলা ভাষাকেও আমাদের জরুরিভাবে শিখতে হবে কারণ বাংলায় থাকতে হলে বাংলা শেখাটা অত্যন্ত জরুরি প্রত্যেক অভিভাবকরা যাতে তাদের বাচ্চাদের ছোটো থেকেই বাংলা ভাষার বই কিনে দেন এবং বাংলা বই পড়ার জন্য অভ্যাস করান তবে এই ভাষা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এভাবে প্রত্যেকটি মানুষ বাংলা ভাষা সংরক্ষণে নিজেদের ভূমিকা রাখতে পারবে তাছাড়াও বাংলা ভাষা বিশ্ব দরবারে এক বিশেষ স্থান খ্যাতিলাভ করেছে আজ বাংলা ভাষাকে করে তোলার জন্য যথেষ্ট ভূমিকা পালন করা হচ্ছে